অশ্বারোহণ সময়ের সাথে কীভাবে বিকশিত হয়েছে বলে মনে করেন এবং আমি ভবিষ্যতে এটি কোনদিকে যেতে দেখেছি অশ্বারোহণ ঘোড়া আমি একবার দেখেছিলাম বা আমি গল্পেও শুনেছিলাম এবং দেখেছিলাম আমি আমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে ওইদিকে যাচ্ছিল এবং যুদ্ধে মানুষ ঘোড়া ব্যবহার করে সেটা থেকে অনেকটাই আলাদা কারণ যুদ্ধে যখন মানুষ ঘোড়া ব্যবহার করে তখন অনেক সৈনিক পঞ্চাশ ষাটটা সৈনিক পঞ্চাশ ষাটটি ঘোড়ায় চড়ে হাতে তরোয়াল নিয়ে দৌড়ে চলে যাচ্ছে ঘোড়াটি তাদেরকে নিয়ে সে যুদ্ধ করতে কিন্তু অশ্বারোহণ ঘোড়া সেরকম নয় অশ্বারোহণ ঘোড়ায় ঘোড়াটাকে খুব সুন্দরভাবে সাজানো থাকে সুন্দরভাবে সাজানোর পর দেখতে খুব দারুণ লাগে এবং সাদা ঘোড়া হয় কিন্তু যুদ্ধের ঘোড়া যে কোনো কালারের বা রঙের হতে পারে এবং খুব দৌড়ে যাবে সেই ঘোড়াটি এবং দৌড়ে যাওয়ার ফলে এবং সেখানে গিয়ে যুদ্ধ করবে এবং অশ্বারোহণ ঘোড়াটি ধরা চলে না যে ধরবে তার সাথে তাকে যুদ্ধ করতে হবে এটাই হচ্ছে নিয়ম অশ্বারোহণের ঘোড়া